হাইক করার জন্য আমার প্রিয় ভূখণ্ড হচ্ছে পর্বত এলাকা যে কোনো পর্বত এলাকায় হাইক করার আনন্দটাই আলাদা কারণ হাইক করার জন্য পর্বত এলাকার থেকেও উত্তম এলাকা কিছু হয় না বলেই আমি মনে করে থাকি পর্বত এলাকার মধ্যে হাইক করার সময় আমরা যখন পর্বত এলাকায় হাইক করতে থাকি তখন যখন নীচের দিকে তাকাই তখন নীচের যে গভীরতম জায়গাটি দেখা যায় সেই জায়গার দেখার যে আনন্দটা যে অনুভূতিটা সেটা বলে বোঝানোর মত না সেটি দেখতে আমাদের খুবই ভালো লেগে থাকে তাছাড়া তুষারময় পাহাড় বা পর্বতের মধ্যে আসছে তা আমার খুবই ভালো লাগে কারণ তুষারময় পাহাড়েতে যখন আমরা সূর্যাস্ত দেখি তখন তুষারেরগুলি সূর্যের নতুন যে রঙিন আলো সেই রঙিন আলোতে তুষারগুলি জ্বলজ্বল করতে থাকে সেই তুষারগুলি তখন নানা রঙের দেখাতে থাকে সেই তুষারগুলি আমাদের মনকে অনেক আকৃষ্ট করে থাকে তাছাড়া পাহাড়ের সূর্যাস্ত অবশ্যই আমি পছন্দ করে থাকি পাহাড়ের সূর্যাস্ত পছন্দ করার কারণ হচ্ছে যখন দুটি পাহাড়ের মধ্য দিয়ে সূর্যর অস্তটি যায় সূর্য অস্ত যাওয়ার সময় যে দৃশ্যটি তৈরি হয় সেই পাহাড়ের মধ্যে সূর্যের দৃশ্যটা খুবই মনোরম প্রকৃতির হয়ে থাকে এই দৃশ্যটি আমাদের সকলের মনকে আকৃষ্ট করে থাকে তাই আমি যে কোনো পাহাড়ি এলাকায় সূর্যাস্ত এবং হাইক করতে অবশ্যই পছন্দ করে থাকি